ভারতের ইতিহাস হলো স্বাধীনতার আগে আমাদের দেশ ইংরেজদের অধীনে ছিল তখন আমরা নানারকমভাবে অত্যাচারিত নির্যাতিত হতাম আমাদের নিজেদের কোনো স্বাধীনতা ছিল না উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীনতা লাভ করে নেতাজি সুভাষ চন্দ্র বসু মাহাত্মা গান্ধী ঝাঁসীর রানি লক্ষ্মীবাঈ ক্ষুদিরাম বসু আরো অনেক নেতারা আমাদের দেশের জন্য লড়াই করে আমাদের দেশকে ফিরিয়ে দিয়েছেন এখন আমরা এখন আমরা স্বাধীন হয়েছি এখন আমাদের দেশ স্বাধীন স্বাধীনতা পেয়েছে এখন আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি এখন আমরা গর্বিত আমাদের দেশকে ফিরে পেয়ে